আমার ঘোরার জায়গা বলতে গেলে আমি আমার যাবো বন্ধুদের সাথে বাইকে করে লাদাখ কারণ লাদাখ হচ্ছে আমার স্বপ্ন যেখানে আমি যেতে চাই পরবর্তীকালে লাদাখ হল ভারতের উত্তরে অবস্থিত একটি শান্তিপূর্ণ এলাকা এটি একটি ভারতের রাজ্য হিসাবে গণ্য হলেও এর দিক দিয়ে সংগঠিত জন্য একটি আদর্শ অবস্থান বলা যায় ভারতের এবং চীনের মধ্যে চলমান সমস্ত কারণে জনপ্রিয় হয়েছে এই এলাকা শীতল এলাকা হয়ে থাকা ও একটি অত্যধিক বৃষ্টিপাত সূচনায় পরিচিত লাদাখের অবস্থিত পর্যটন স্থানগুলির মধ্যে হিমালয় পর্বতমালার জন্য এটি অত্যন্ত প্রতি শিক্ষত এটি প্রত্যেকে সুন্দর্যের জন্য পরিচিত যেখানে আকাশে নীল রং উঁচু পাহাড় বাদামি মেঘ বাদলময় মেঘ বিস্তারিত আছে